হ্যাঁ বলুন হ্যাঁ আমার এখানে আজ এখন আছে ভিভো আপনার টুয়েলভ টেন টুয়েলভ প্রো এবার এখন আপনে ভিভোর টুয়েলভ প্রো প্লাস আছে তার দাম চলছে এখন ওই একচল্লিশ হাজার টাকা হুম হ্যাঁ হ্যাঁ ভিভো টি থ্রি এক্স যেটা মডেল আছে ওটা ভালো ওটার প্রাইস আছে তেত্রিশ হাজার টাকার মতো